পূর্ব বর্ধমান জেলায় প্রধান স্বাস্থ্যসেবা সুবিধা পরিষেবাগুলি ছিল হ্যাঁ সরকারি হসপিটাল ক্লিনিক তারপরে বড়ো বড়ো ফার্মেসি হ্যাঁ কমিউনিটি সেন্টার সব সুবিধাগুলোই ছিল তারা খুবই স বলছে সবই আমাদের এই সুবিধাগুলো ছিল বলেই আমরা আজকে মানে রোগমুক্ত তারা তাপরে তারা স্থানীয় মানুষদের কাছে অনেকটা অনেকটাই সুগম সামজ্ঞী কোভিড মহামারী চলনকালীন হাসপাতালগুলিতে হচ্ছে নার্স ডাক্তাররা হ্যাঁ অনেক সেবাও করেছেন তাদেরকে তারা হচ্ছে এই কোভিডের সময় ঠিক মতন তারা বাড়ি যেতে পারে নি তারা হসপিটালেই থেকেছে তাদের এখানে বর্ধমানে মেডিকেল কলে মেডিকেল বসেছিলো ঠিক আছে মেডিকেল কলেজ হাসপাতালগুলো হ্যাঁ সবই মানে সত্যি কথা বলতে কি এরা মানে ছিল বলে আমাদের কোভিডে যেই যেই এইসব মাক্স স্যানিটাইজার এগুলো ইউস করা হয়েছিলো মানে এগুলো থেকে আমরা অনেকটাই মুক্ত আজকে আমরা তারা ডাক্তার নার্সরা ছিল বলেই তাছাড়া আমরা এই কোভিড থেকে আমাদেরকে অনেকটাই মানে নিগ্রত করতে পেরেছি